আমাদের এখানে কাক টিনা পাখি শালিক পাখি চড়াই পাখি এইসব পাখি দেখা যায় আমার আমাদের বাড়ির একটা টিয়া পাখি আমি পুষেছি ও টিয়া পাখিটা কথা বলে ওই জন্য করে আমার খুবই ভালো লাগে টিয়া পাখিটা লোক কুটুম আসলে কত সুন্দর কথা বলে লোক লোক কুটুমদের সাথে ওই জন্য করে আমার খুবই ভালো লাগে টিয়া পাখিটা ফেরায় সময় টিয়া পাখি আকাশে ওড়ে দেখেছি ওই জন্য করে একটা টিয়া পাখি আশা করে পুষেছি খুবই ভালো লাগে আশা করি ভালো মতো আরও ভালো ভালো হয় কথা বলবে এটাই ভাবি আমাদের এখানে মাছরাঙা পাখি টিয়া পাখি কাক বক

এই সব পাখি দেখা যায় তারপর চড়ুই পাখি বুলবুলি পাখি কোকিল এই সব পাখি দেখা যায় মাঝে সাঝে শালিক পাখিও পুষি কিন্তু উড়ে চলে যায় ওই জন্য করে আমার একটা কাকারা পুষেছে শালিক পাখি কথা বলে আমার খুবই ভালো লাগে আমার ওই জন করে আমি ওই কাকাটারও বাড়ি যাই মাঝে সাঝে ঘুরে আসি কথাও বলি পাখিটার সাথে আমার পাখি আমার টিয়া পাখি খুবই ভালো পাখি কুটুম আসলে কত সুন্দর সুন্দর করে কথা বলে গানও গায় মাঝে সাঝে করে আমার খুব খুব ভালো লাগে পাখিটা আমি ওই জন করে আশা করে টিয়া পাখিটা পুষেছি আমার একটা দাদা আছে ওই দাদাটা বুলবুলি পাখি পুষেছে বুলবুলি পাখিটা খুবই ভালো দো কথা বলতে পারছে না হালকা হালকা বলতে পারছে এখন ওই জন্য করে আমার খুব কষ্ট হয় পাখিগুলো কত সুন্দর করে কথা বলবে সেই জন্য করে আমার খুবই ভালো লাগে আশা করি আমার পাখির মতন ওই পাখিটাও কথা বলবে